আমাদের এলাকায় বেশিরভাগ পাখি দেখা যায় কাক ও বক যেহেতু আমাদের এখনটাতে অনেকটা গ্রামের মতন গ্রামের মতন নয় পুরোটাই গ্রাম বললেই চলে যেহেতু এখানে চাষ আবাদ হয় সেই জন্যই আমাদের এদিকে চারিদিকে কাক ও বক পাখিটা একটু বেশি দেখা যায় আমাদের তো মাঠে প্রচুর বক মানে যেদিকে তাকাবেন মাঠের দিকে সবুজ সবুজ মাঠে সাদা সাদা বক আবার যেদিকে আর কাক কাক হচ্চে একটু আমাদের এখানটা যেখানে নোংরা থাকে বা যেখানটা সন্ধে হয়ে গেলে কাকের কিচির মিচির কাকের শব্দ এগুলো একটু বেশিই থাকে তবে আমার প্রিয় পাখি হচ্ছে টিয়া পাখি কারণ টিয়া পাখি দেখতে যেমন সুন্দর তেমনই তারকে আমার ভালো লাগে টিয়া পাখির সাথে সাথে কী কেন জানি না আমার আবার এখন ইদানীং মুরগিও খুব ভালো লাগিচে মুরগি পাখি না প্রাণী মানে প্রাণী তো অবশ্যই কিন্তু পাখি কি না আমি তো ঠিক জানি না কিন্তু মুরগি আমার খুব ভালো লাগে মানে এমন এমন মুরগি আমি দেখেছি যারা খুব কথা শোনে অনেক কাছের হয়ে যায় কই মানে যা তাদেরকে একটু যদি ডাকি তাদের নাম ধরে চলেও আসে খাবারের জন্য তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমার সত্যিই ভালো লাগে